হ্যাঁ অবশ্যই আপনার হচ্ছে স্কুল লাইফ শেষ হওয়ার পর নিজের কেরিয়ারের জন্য আমাদেরকে বাইরে চাকরি করতে যেতেই হয় এবার যাদের ব্যবসা থাকে পারিবারিক ব্যবসা তারা তাদের সেই ব্যবসাতে বসতেও পারে আর আমাদের কেওকে যদি চাকরি করে চাকরির জন্য তাদেরকে বাইরে গিয়ে পড়তে হয় ভালো প্রশ্ন করতে হয় সেইখানে যেয়েও চাকরিটা করা যায়